এটা কি পন্ডিচেরি রয়্যাল ইন হোটেল বলছি আমার আমার জানার ছিল যে আপনাদের হোটেলে মানে কী কী রেন্টের মধ্যে রুম পাওয়া যাবে

হুম হুম হুম হুম হুম আর রুমের সাথেই কি আপনার খাবার অ্যাভেলেবল না খাবারের জন্য আমাকে আলাদা করে অর্ডার করতে হবে

আর আমি যে পন্ডিচেরিতে সাইট সিইং ঘুরতে যাব তো সাইট সিইংয়ের জন্য কি আপনি গাড়ি অ্যারেঞ্জ করে দেবেন না আমাকে আলাদা করে ট্রাভেল এজেন্টদের কাছ থেকে গাড়ি হায়ার করতে হবে সে তো মশাই বিনা টাকায় তো কাজ কিছু হবে না চার্জ তো লাগবেই তো চার্জের কথা কেন বলছেন আমি বলুন যে আপনার কাছে কী কী গাড়ি পাওয়া যাবে না আমার ওই মার্সিডিস চাই আর অডি এসব পাব কারণ দেখুন আমার তো ফ্যামিলি যাচ্ছে আমার সানরুফ গাড়ি হলে খুব ভালো হয় তাহলে কী হবে যে বাইরের ভিউটা আমি স্পষ্ট বুঝতে পারব ওই মার্সিডিস বা অডি এই সব গাড়িগুলো আমার পছন্দ আপনি যেসব গাড়ির নাম বলছেন সেসব গাড়ি তো অনেক পুরোনো দিনের গাড়ি আপনার হোটেলের আমি অনেক সুনাম দেখেছি প্লাস আপনাদের হোটেল গুগলে ফাইভের ফাইভ পয়েন্ট ফোর রেটিং আছে তো আপনার হোটেলে এসব গাড়ি তো থাকাটা স্বাভাবিক কেন আপনি রাখছেন না এসব গাড়ি আর বলছি আপনার হোটেলে বার কাম রেস্টুরেন্টের বন্দোবস্ত আছে ও আর আপনাদের এইখানে কি খেতে গেলে কি ওই অফ সপের যা দাম দামেই পাব না আলাদা করে এক্সট্রা টাকা লাগবে